আমাদের এখানে যে এমএলএ ও এমপি রয়েছে তারা আমাদেরকে নানাভাবে সাহায্য করে থাকে ও বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে বিভিন্ন কাজের ক্ষেত্রে আমাদের এমএলএ ও এমপি খুবই ভালো একজন মানুষ ও আমাদের সব কাজে ভালোভাবে সাহায্য করে ও নানা দিক থেকে দেখে